হ্যালো হ্যাঁ মেকানিক বলছেন গ্যারেজ থেকে আপনাদের গ্যারেজ থেকে আমি তিন চার দিন আগে আমার গাড়ি সা যাই হোক আপনাদের গ্যারেজ থেকে আমি তিন চার দিন আগে আমার গাড়িটা রিপেয়ার করে এনেছিলাম ঠিক আছে কিন্তু সেই সমস্যাটা বললেন যে সমাধান হয়ে যাবে কিন্তু কিছুই তো হচ্ছে না আমার সেই সমস্যাটা বারবার একইবার দেখা দিচ্ছে

হ্যাঁ আপনাকে লোকেশান পাঠিয়ে দিচ্ছি সেটা ঠিক আছে গাড়িটা বললেন যে প্রথম প্রথম হয়তো এক দুবার সমস্যাটা হতে পারে তারপরে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু গাড়িটার স্টার্ট তো বারবার সে বন্ধ হয়েই যাচ্ছে আমি যেখানেই যাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না কিছুতেই এখন আমি এক জায়গায় বেরিয়েছিলাম রাস্তায় যেতে যেতে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে মাঝ রাস্তায় আমি হাঁটকে গেছি তালে এখন আমায় কী করার বলুন হ্যাঁ আপনি ওটাই ভালো হয় আপনি দুজনকে মিস্ত্রিকে পাঠান তারা দেখুক গাড়িটা যদি নিয়ে যেয়ে বাগাতে হয় আবার তাহলে গাড়িটা নিয়ে যাবে দরকার হলে কিন্তু গাড়িটা যেমন রিপেয়ারটার যে করাচ্ছি আমি যেন সমস্যাটার সমাধান হয় তাড়াতাড়ি একটু চেষ্টাটা করবেন কেননা যদি আমাকে রিপেয়ার করার পরেও সেই একই সমস্যার সম্মুখীন ঘটতে হয় তাহলে তো খারাপ হচ্ছে না খুব আচ্ছা ঠিক আছে আমি লোকেশানটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি পাঠাবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ